পর্যবেক্ষণ বলতে পাখি পর্যবেক্ষণ আচরণ যেমন সঙ্গম প্রদর্শন হওয়া বাসা বাঁধা স্থানান্তর ইত্যাদি যেমন একটা হয়েছিল যে একটা সাপ এই শালিক পাখি একটা বাসা বেঁধেছে হঠাৎ করে একটা বাচ্চা হয়েছে বাচ্চাও হয়েছে হওয়ার পর দেখছি কিছু দিন যাওয়ার পর পাখিটি বাসাটা ছেড়ে দেয় কেন ছেড়েছে প্রতিদিন বুঝতে পারলাম না পাখি আছে তারপরের দিন দেখছি পাখি নেই হয়তো পড়ে গিয়েছে তারপর থেকে পাখিটা পালিয়ে গিয়েছে বা অন্য কোনো বাসায় চলে গিয়েছে হয়তো এখানে ভালো লাগছে না বা এখানে মানুষজন আছে তারপরে দেখি না পাখিই শুধু বাসাতে অনেক ইঁদুরের বাসা বেঁধেছে যার কারণে পাখির যে বাচ্চা সে বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে সেই কারণে অনেক অনেক পাখি তাদের বাসায় পোকা লেগে যায় সে কারণে তারা অনেক রকমের গাছের পাতা যেমন নিম পাতা গ্যাঁদাল পাতা রাখে যাতে না পোকামাকড় বা পিঁপড়ে না ওঠে ঠিক আছে সেই রকমভাবে তা তাও নাহলে তারা স্থানান্তরিত হয় সেরকমভাবে সেই পাখি স্থানান্তরিত হয়েছে দিয়ে হচ্ছে বাসা বাঁধা একটা খুব একটা মূল্যবান সময় যেটা মূল্যবান একটা খুব জিনিস যেটাতে পাখি বাসা বাঁধে তাদের ঠিক ডিম পাড়ার আগে খুব দেখতে খুব ভালো লাগে কখনো ডাব ডাব গাছে ডাবে যেই ঝুড়ি ঝুড়ি পাতা তুলছে খুব সুন্দর একটা পরিবেশন গাছের পাতা ফাতা কোথায় শুকনো পাতা খড়কুটো এই সব নিয়ে যেয়ে তো নিজেদের বাসা তৈরি করছে তাদের ডিমের জন্য তাদের